হ্যালো হ্যাঁ এটা কি শ্রেয়া ট্রাভেল এজেন্সি ও আচ্ছা আমি একটা বড়ো গাড়ি বুক করতে চাইছি আমরা ওই সাত জনের ম ছ সাতজনের মতো ঠিক একটা গাড়ি চাইছি আপনি কি দিতে পারবেন কবে এই পরশুদিন নাগাদ হ্যাঁ ওইদিনকে জানি একটু জ্যাম থাকবে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন আমরা এই সাতটা নাগাদ বেরব তাহলে কি আপনি গাড়ি দিতে পারবেন ও ফেরার টাইম হ্যাঁ নিশ্চয়ই ফেরার টাইম আপনাকে জানাতে হবে ও ঠিক আছে আমি এক্ষুনি আপনাকে বলতে পারছি না একটু অপেক্ষা করুন আমি এই কথা বলে পাঁচ সাত মিনিটের মধ্যে আপনাকে জানাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু সাত জনের মতো যাব একটা বড়ো গাড়ি হলে খুব ভালো হয় এই ধরুন জিপ গাড়ির মতো আচ্ছা অবশ্যই তাড়াতাড়ি ফোন করে জানাবেন ধন্যবাদ